কোভিড মহামারিতে অনেক মানুষ মারা গেছে ঠিকমতো অক্সিজেন না পেয়ে এবং বেড পাওয়া যাচ্ছিল না অক্সিজেন পাওয়া যাচ্ছিল না তাই বাড়িতেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হত কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা ছিল না এবং মানুষ না খেতে পেয়ে গরিব মানুষ মারা গেছে দু বেলা দুমঠো খেতে ঠিকমতো খাবার পায়নি খাবার দিতে আসেনি ঠিকমতো করে মানুষ এইভাবে মারা গেছে এবং সব সময় মাস্ক পরে থাকত এবং বাইরে বেরোনো যেত না বেরোলেই মাস্ক পরতে হত এবং ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হত একটা মানুষ ভয়ের মধ্যে থাকত সব সময় একটা ভয় ভয় থাকত এই ভাবলো করোনা হয়ে গেছে একটু কাশি হলেও মানুষ ভাবছে করোনা হয়ে গেছে তার জন্য মানুষ খুব আতঙ্ক ছিল এই মহামারি এড়াতে আমাদের ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খেতে হবে শুধু কোভিড হয়েছে বলে তাই নয় না হলেও আমাদের ভালো করে সাবান দিয়ে খাবার আগে হাত ধোয়া উচিৎ মুখে বাইরে কোথাও গেলে মাস্ক পরা দরকার এইভাবে আমরা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের কোনো জীবাণু ছড়াবে না কোনো ভাইরাসজাতীয় রোগ ছড়াবে না এই বিষয়েও আমাদের সচেতন থাকা দরকার আমার এলাকায় ভালো স্বাস্থ্যসেবা পেতে আরো আশাকর্মী বাড়াতে হবে আরো নার্স বাড়াতে হবে এবং যে পরীক্ষার জিনিসগুলো নেই এখানে সেই পরীক্ষার জিনিসগুলো বাইরে থেকে আনাতে হবে ফ্রিতে যাতে ব্যবস্থা করা হয় যাতে গরিব মানুষ ওষুধ কিনে খেতে পারে সেই জন্য কম দামে ওষুদের একটা দোকান করতে হবে সরকার থেকে সেই দোকান থেকে মানুষ যেটা পঁয়তিরিশ টাকা সেটা যাতে পনেরো টাকায় পায় সেই ব্যবস্থা করে দিতে হবে এটাই স্বাস্থ্যসেবা থেকে উন্নত করা উচিৎ